আমি এক সপ্তা আগে আমার ছেলের জন্য একটা ডমসের পঁচিশ প্যাসটেল কিনেছিলাম এই কালার পেনসিলটা খুবই ভালো হ্যাঁ ওর কালার পেনসিলটা খুবই ভালো এবং ব্যবহার করছে পেনসিলটার কালারগুলোও খুব সুন্দর ব্রাইট এবং পেনসিলগুলো শক্তও এবার ওর করতে ও খুব ওই পেনসিলগুলো খুব ফ্লেক্সিবেল ও করতে ওই কালার ডমসের কালারটা দিয়ে করতে ওর খুবই ভালো লাগে হ্যাঁ ওই কালার পেনসিলগুলো খুবই সুন্দর আর মানে কালারটা সত্যি কালারটা সত্যিই খুব সুম ভালো মানে ব্রাইটের দিক থেকেও ভালো আর ব্যবহার তো করছেই আমার তো এখনো মোটামুটি খারাপ লাগেনি আমার তো ভালোই লাগছে ওরও ভালো লেগেছে তাই জন্য ওটা নিয়েই ও কালার করে